বিবাহের সময় যে জল লাগে এর থেকে প্রচুর পরিমাণ জলের খরচ হয় এটা আমি আমাদের সাধারণত ও টিউ কল থেকে আমরা নিয়ে থাকি এছাড়াও আমরা যদি পর্যাপ্ত জল লাগে এ তখন আমরা আমাদের যে এ ট্যাপ আছে সরকারি বা সাবমারসিবল রয়েছে সেই সাবমারসিবল থেকে আমরা জল উত্তরণ করি এবং সেই জল আমি বিবাহের কাজে ব্যবহৃত করি আমরা বিবাহের কাজে ব্যবহার করি এবং গ্রামের সব মানুষই এই বেশি পর্যাপ্ত জল লাগলে বিয়েবাড়িতে তা আমরা সরকারি সাবমারসিবল থেকে নিয়ে থাকি এবং আমরা অল্প জল লাগলে সেই জলটি আমাদের টিউবওয়েল থেকেই এ নিয়ে থাকি এবং আমাদের যে প্রচুর জলের ব্যবস্থা আমরা চেষ্টা করি যাতে জল কম লাগে